হ্যাঁ বলুন হ্যাঁ কী সাহায্য করতে পারি হ্যাঁ বলুন কী ফোন হ্যাঁ পাওয়া যাবে এটার রেট কুড়ি হাজার এর সাথে ডিসকাউন্ট আছে ফোনটা খুব ভালো ব্যাটারি সার্ভিস খুব ভালো আর ফাইভ জি সেট হ্যাঁ হ্যাঁ ফাইভ জি

আট আট আর একশো কুড়ি

আপনার যখন ইচ্ছা আপনি আসতে পারেন